হ্যালো হ্যাঁ বল বল ওই ধীর ধাম মন্দিরে কালকে গিয়েছিলিস

হ্যাঁ এখন আবার নতুন নতুন সব তৈরি করেছে দেখলাম বেশ ভালো সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম কীর্তন টীর্তন হচ্ছে এখন বিকেল করে দেখছি রোজ হ্যাঁ কালও ভাবছি একবার যাব কাল ভাবছি একবার যাব মন্দিরে কালকে এই বিকেলের দিকে যাব পাঁচটা ছটার দিকে কীর্তন শুনব গিয়ে হ্যাঁ বাড়ির বাড়ির লোককেও নিয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল তাহলে কালকে ওতে যাওয়া যাবে হ্যাঁ